গাছপালা বৃদ্ধির জন্য উপযুক্ত মাটি নির্ধারণ করা উচিত কারণ পুষ্টিকর মাটির গাছের উগ্রপথ ও পোষণ পদার্থগুলি সরবরাহ করে বিভিন্ন গাছের জন্য উপযুক্ত মাটি ভিন্নভাবে হতে পারে যেমন লোম মাটি মাটির শিল্ট মাটির ইত্যাদি গাছপালার জন্য উপযুক্ত মাটির নির্ধারণ করার জন্য মাটির পরীক্ষা করে নিতে হয় যেমন মাটির পিএইচ মান পুষ্টিকর উপাদানের পরিমাণ মাটির মান ইত্যাদি আর হচ্ছে এই গাছের জন্য উপযুক্ত সারের নির্ধারণ গাছের প্রকৃতি মাটির পরীক্ষার ফলাফল ও গাছের পুষ্টির প্রয়োজন মাত্রার উপর নির্ভর করে সাধারণত উপযুক্ত সারের প্রয়োগ করা হয় যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশ ইত্যাদি আর গাছের উপজাত প্রকৃতি ও বাগানের প্রকার অনুযায়ী সারের পরিমাণ ও অনুপাত নির্ধারণ করা হয়